হ্যাঁ কে বলছেন

হ্যাঁ বলছি বলুন একটু তাহলে দাঁড়ান আমাকে চেক করে বলতে হবে আছে নাকি লাইব্রেরিতে হ্যাঁ আছে তিনটে তো পার্টের আছে বইটা কোন পার্টটা নেবেন আপনি ও তিনটেই চাই তিনটে আচ্ছা আপনার কি এই লাইব্রেরিতে আপনার ইয়ে আছে আপনি এতে আপনার যোগ আছে তো মানে আমি আপনি মেম্বার তো ও আচ্ছা আচ্ছা আপনার তাহলে এই সামনাসামনিই বাড়ি না কি ও আচ্ছা তাহলে আপনি অসুবিধা নেই আপনি ওই চারটে করে আপনি আসবেন আসলেই পেয়ে যাবেন কিন্তু বইটা তো বিক্রি তো হয় না বইটা আপনাকে এ বাড়িতেও নিয়ে যাওয়া হবে না আপনাকে কিন্তু এইটা তো খুব গুরুত্বপূর্ণ বই এই বই তো আপনাকে যদি দেওয়া হয় অন্যজন খুঁজলে তো আর পাবে না যারা এইখানে পড়ে তাহলে দেখতে হবে দেখছি হ্যাঁ আপনাকে তিনটে বইই তাহলে দেওয়া যেতে পারে কিন্তু এক্সট্রা আর একটা চার্জ লাগে আর কি সেই চার্জটা দিতে হবে আপনাকে হ্যাঁ ওটা আপনার প্রায় হাজার টাকার মতন লাগবে তাও শুধুমাত্র এক দিনের জন্য যদি সাত দিনের জন্য হয় তাহলে আবার তার সাথে এক্সট্রা পয়সা লাগবে আপনি আপনার এখানে একবার আপনি তাহলে আসবেন আমি আমাকে তাহলে ওটা একটা হিসাব করতে হবে আর কি হিসাব করে আপনাকে তাহলে বলে দেবো কত কী লাগবে হ্যাঁ আর এইটা খুবই গুরুত্বপূর্ণ বই তো এটা তাহলে খুব সাবধানে একটু রাখবেন হ্যাঁ সাবধানে রাখবেন আর অসুবিধার কিছু নেই বইটা তো এখানে সবাই বেশিরভাগই আসে পড়ার জন্যে এবারে বইটা যদি আপনি চার দিনের জন্য আপনি পার্টে পার্টে নিয়ে যাবেন না নিয়ে গেলে একটু ভালো হয় পার্টে মানে হ্যাঁ পার্টে পার্টে নিলে আপনার পয়সাটাও একটু কম লাগবে আর কী বলে আর আপনার পয়সাটাও কম লাগবে আর আপনিও পড়লেন আপনি তো একসাথে তো আর তিনটে বই পড়বেন না হ্যাঁ আপনি প্রথম পার্টটা হয়তো নিয়ে গেলেন আবার সেটা একটু পড়া হয়ে গেলো আপনি আবার দ্বিতীয় পার্টের বইটা নিয়ে যাবেন হ্যাঁ আর ওই বই বই আর অন্য কোনো বই আর নেবেন না তো আচ্ছা হুম হুম আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ওই চারটে সাড়ে চারটে করে আসবেন ঠিক আছে হুম হুম রাখছি হ্যাঁ